হ্যালো বলছি না তুমি বলে নাও তারপরে বলছি হ্যাঁ সে তো কিন আচ্ছা শোনো তাহলে একটু বেশি বেশি করে মশা নিয়ে আসতে হবে উ তো দার্জিলিংয়ের বাজারে তো জিনিসের দাম খুবই বেশি না এখন ওখানে হোটেল চালাতে গেলে আমাদের তো সেই রকম ব্যবস্থায় করতে হবে তো যেহেতু খরিদ্দার আছে তো আমাদের সেইভাবে মেনটেন্সটাও ঠিকঠাকভাবে রাখতে হবে এখন আমরা যদি কোয়ালিটি খারাপ করে দিই তো আমাদের তো লস হবে না কোয়ালিটি আচ্ছা আমাদের ওইটা বিরিয়ানিটা যদি আমরা ও ও সুন্দর করি তো সেটা তো আমাদের ভালো না আমরা কেন খারাপ নিম্নমানের আমরা সেই জিনিসগুলো দেখাবো তার জন্য আমাদের ভালো জিনিস কিনতে হবে তা সে সেই হিসাবে তো দামও বেশি হয়ে গেছে জিনিসের তো যেভাবে করলে হয় সেভাবে দুজন মিলে আলোচনা করে করতেে হবে একটা লিস্ট তৈরি করি তাহলে কত কী লাগবে কত কীরকম বাজেটের টাকার মধ্যে আমাদের এই মিনিমাম এই টাকার মধ্যে আমাদের কী কী কিনতে হবে কী করোতে হবে সমস্ত কিছু একটা লিস্ট তৈরি করে করে তারপরে আমরা দুজনে যাব যাবো বাজারে গিয়ে দোকান থেকে কিনে নেবো